আজ ভারতের মুখোমুখি সবচেয়ে বড়ো পরিবেশগত সমস্যাগুলির মধ্যে হল বৃক্ষছেদন জল অপচই প্রচুর পরিমাণে খনিজ সম্পদ নিষ্কাশন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ও প্রচুর তেলচালিত গাড়ি থেকে নির্গত ধোঁয়ার ফলে বায়ুদূষণ হচ্ছে গত কয়েক বছরে আমার চারপাশের নদী বন এবং মাটির যে পরিবর্তন লক্ষ্য করা যাই তা হল নদীর স্রোত ক্ষমতা কমে গেছে ফলে নদীতে বর্ষাকাল ছাড়া জল পাওয়া যায় না গাছ কাটার ফলে আগের মতো আর ঘন বন দেখা যায় না যার ফলস্বরূপ বন্যপ্রাণী দেখা যায় না বর্তমানে চাষাবাদ করার জন্য উর্বরযোগ্য মাটি পাওয়া যায় না যার জন্য প্রচুর পরিমাণে কীটনাশক সার ব্যবহার করতে হচ্ছে এবং সারা বছর ধরে ঋতুতে যে পরিবর্তন দেখা যায় তা হল ঋতুতে আগের মতো পরিবর্তন দেখা না গেলেও সারা বছর গরম অনুভব হয় শীতকালে প্রচন্ড শৈত্যপ্রবাহ হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেক কম